হ্যাঁ হ্যালো কী বলছো হ্যাঁ জুতো আছে আমার জুতো লাগবে হাওয়াই চটি বাটা তারপর এ খাদিমটা খাদিম জুতো চাই কিরম দাম একটু আমি দাম অত দামে নিতে পারবো না আমার একটু কম দিলে ভালো হয় কম দাম আমি অত দামে পারবো না আমার এ জুতোর দাম একটু কম করতে হবে